পশুদের বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা পা ও মুখের রোগ বিভিন্ন ধরনেরর চুলকানি এইসব হয়ে থাকে এসব রোগ থেকে প্রতিরোধ করবার জন্য পশুদের ভালোভাবে পরিষ্কার জায়গাতে পরিষ্কারভাবে রাখা দরকার এর এর ওদের খাবারের দিকেও লক্ষ্য রাখা দরকার যাতে ওরা প্রোটিন জাতীয় খাবার খায় এবং তৈলাক্ত জাতীয় জিনিস যেন ওরা বেশি না খায় ওইসব খেলে ওদের চুলকানির রোগ হতে পারে লোম উঠে যেতে পারে তারপরে ওদের নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত যেন ওখানে ঠিকঠাকভাবে যত্নআত্তি পায়